আমার জন্মদিন উপলক্ষ্যে আমি একটি আয়োজন করেছিলাম এবং সেখানে সব বন্ধু বান্ধবরা এসেছিলো এবং আমি প্রথম সেখানে কেক কাটি এবং খুব হৈ হুল্লোড় করি এবং তার কিছুক্ষণ পরে খাবার দাবারের আয়োজন ছিলো এবং বন্ধু বান্ধবরা খাওয়া দাওয়া করে নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়